জনপ্রিয় কিছু পর্যটন স্পট সম্পর্কে জানি যা দর্শনীয় এবং যেখানে বাড়ি আসা অতি অতিথিদের নিয়ে এ অতিথিদের নিয়ে যাওয়া যেতে পারে এ এটি কলকাতার একটি বিখ্যাত শক্তি পীঠ যেখানে কালী পুজো হয় এখানে সেই ভক্তরা অত্যাধিক শান্তি পায় তারা এটা মনে করেন এই সৈকতটি সুন্দর ও শান্ত সেখানে পরিবারের সঙ্গে বিশ্রাম নেওয়া যায় এবং সমুদ্র সৌন্দর্য উপভোগ করা উপভোগ করা যায় এটি একটি জলপ্রপাত নোয়াখালী জলপ্রপাত মেঘালয় এটি একটি নরম বা মনোরম স্থান যেখানে প্রবাহিত জলপ্রপাত দৃশ্য এবং পরিবেশ দেখা মুুগ্ধ হওয়া যায় হাওড়া ব্রিজ কলকাতা এটি কলকাতা একটি প্রতিকৃতি স্থাপন যা অবিশ্বাস্য জন পরিচিত জন্য পরিচিত এখানে এসে ছবি তোলা ও সৌন্দর্য উপভোগ করা যায় রোড এই রাস্তাটি কলকাতায় প্রাণকেন্দ্রে যেখানে বিভিন্ন দোকানে বা দোকান রেস্টুরেন্ট এবং ক্যাপ রয়েছে ক্যাফে রয়েছে এটি সিটি লাইফের অভিযাত নিতে পড়ার জন্য উপযুক্ত ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা এটি ভারতের সবচেয়ে এটি ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম জাদুঘর এখানে প্রাকৃতিক ঐতিহাসিক শিল্প ঐতিহাসিক শিল্প এবং সাংস্কৃত ঐতিহাসিক নিদর্শন দেখা যায়